উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতের মধ্যে পার্থক্য হলো ওখানকার আমাদের এখা দক্ষিণ আর উত্তরের মধ্যে যে সাংস্কৃতিক পার্থক্যগুলি হলো খাওয়ার ও ভাষা পরিধান সব আলাদা আলাদা উত্তর ভারতের যেমন ধোসা ইডলি দক্ষিণ ভারতে যেমন ধোস এ দক্ষিণ ভারতে যেমন ধোসা ইডলি উত্তর ভারতে ভাত রুটি সবজি এই হচ্ছে খাবারের মধ্যে পার্থক্য এবার অনেক অনেক সব জায়গাতে মিষ্টি মাছটা এটা ওটা তো খায়ই ওগুলো আমি বলছি না তা আবহাওয়া বলতে উত্তর ভারতের আবহাওয়া একটু শুষ্ক এবং গরম আর দক্ষিণ ভারতের আবহাওয়া ঠান্ডা ও জলীয়বাষ্প ভাষা উত্তর ভারতের ভাষা হচ্ছে হিন্দি ইংরাজি আমাদের দক্ষিণ ভারতের ভাষা যেমন বাংলা উর্দু ইত্যাদি ইত্যাদি তামিল

তামিল আছে তেলেগু আছে আরো অনেক অনেক ভাষা আছে ভারতে তো বিভিন্ন ধরনের ভাষা সব মনে রাখা সম্ভব নয় আচ্ছা রাজনীতি রাজনীতির মধ্যে উত্তর ভারতে যেমন বর্তমানে বিজেপি সরকার তামিলনাড়ুতে যেমন সিপিএম আমাদের দক্ষিণে বামফ্রন্ট তৃণমূল অন্য অন্য পার্টি আছে আছে ভৌগোলিক সুযোগ সুবিধা আমাদের যাতায়াতের ব্যাপারে আমরা এমনি পাহাড় পাহাড় পর্বত অঞ্চলে আমরা যেমন যেতে পারি বিমানের মাধ্যমে এবং আমাদের দক্ষিণে আসতে গেলে আমরা ট্রেন পথ বা সড়ক পথে আসতে পারি